পশ্চিমবঙ্গের শিল্প আমি পশ্চিম বর্ধমানে থাকি এখানে শিল্প বলতে আমার বাড়ির পাশেই রয়েছে ইস্কো সেল কারখানা এই কারখানাতে বিভিন্ন ধরনের লোহা উৎপাদন তৈরি হয় এবং স্টিল তৈরি করা হয় এই লোহা এবং স্টিল ভারতবর্ষের বিভিন্ন পান্তে রপ্তানি করে একটা যে অর্থনৈতিক দিক ভালোর দিকে যাচ্ছে এতে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উন্নতির পথে রয়েছে